হ্যাঁ আমাদের রাজ্যের ধর্মীয় স্থানগুলির মধ্যে সবথেকে বিখ্যাত মন্দির গুলি হল কালীঘাটের কালী মন্দির আর দক্ষিণেশ্বরের কালী মন্দির এই মন্দিরগুলো দেখতে খুব সুন্দর এই মন্দিরগুলিতে খুব বড় বড় পুজোও হয় আর এই এখানে পুজো দিতেও আসে অনেক বাইরের লোক এবং দূর দূর থেকে অনেক লোক আসে এখানে পুজো দিতে আর এই মন্দির আর এখানে প্রচুর ভিড়ও হয় আর গ্রাম অঞ্চলের প্রধান ধর্মীয় স্থানগুলি হল নানক অস্তল বড় অস্তল তারপরে হচ্ছে রাম মন্দির এই রাম মন্দির খুব বিখ্যাত আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে সময় কাটাতেও আসে এবং এখানে পুজো দিতেও আসে আর এখানে খুব বড় করেও পুজো করা হয় আর এখানে মসজিদ অনেক বড় আর আর বাইরের দেশে সেরকম মসজিদ নেই আর এখানে খুব নামিদামি নামাজও পড়া হয় আর গির্জা গির্জাতেও প্রচুর লোক হয় আর মঠ মঠে অনেক লোক বেড়াতেও আসে আর এখানে পূজা আর্চার সবই করা হয়